ভারতীয় শিক্ষা ব্যবস্থা এখন মোটামুটি একটু ভালো আগের থেকে এখন অনেকটা উন্নতি হয়েছে এবং এর কিছু প্রধান সমস্যা যেগুলি হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে পাঠ্য বই সেটা আমি যদি বলতে হয় আমি বলব যে সেই বইগুলোকে একটু উন্নত করা উচিত কারণ একজন বেসরকারি বিদ্যালয়ের ক্লাস মানে শ্রেণী তৃতীয়র যে বাচ্চা তখন সে তার বয়েসে যেটা শিখছে সেই বিষয়টাই কিন্তু সরকারি বিদ্যালয়ের পাঠ্য বই অনুযায়ী যখন একটা বাচ্চা শ্রেণী পঞ্চম বা শ্রেণী ষষ্ঠতে যাচ্ছে তখন গিয়ে সে সেই বিষয়টা সম্পর্কে জানছে এবং শিক্ষা লাভ করে থাকছে তো আমি মনে করি যে প্রধান ভারতীয় শিক্ষা ব্যবস্থার সমস্যাই হচ্ছে পাঠ্য বই এবং এ ছাড়াও যে সমস্যাগুলি রয়েছে সেটা হচ্ছে যোগ্যতা অনুযায়ী শিক্ষক নিয়োগ না করায় শিক্ষকই যদি তারই যদি কোনো যোগ্যতা না থাকে একজন ছাত্র বা ছাত্রীকে উপযুক্ত শিক্ষা দিয়ে তাকে বড় করে তোলা তা হলে সে রকম শিক্ষক নিয়োগ করা না ই মানে না করাই উচিত আমি বলব হ্যাঁ কারণ যখন একটা শিক্ষকের সঠিক যোগ্যতা থাকবে শিক্ষকতা করার তবেই কিন্তু আমাদের নতুন প্রজন্ম এগোবে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ আরো বাড়বে পড়াশোনা শিখবে নিজেদের শিক্ষাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সময় সেই শিক্ষাটাই সমাজে অনেক কাজকর্মে লাগে সমাজকে উন্নত করবে তো সেটাই আমি বলব